হ্যালো হ্যাঁ বলুন এখান থেকে আয়ার সংস্থা বলতে হ্যাঁ আছে আপনার কীরকম আয়া কীসের জন্য লাগবে বলুন হুম আপনি কতজনের কতদিনের জন্য নিতে চাইছেন আয়া হুম তাহলে হচ্ছেন আমি আমি আমার এখান থেকে একজনকে দিতে পারি তার বয়স ধরুন ওই চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর হবে এরকম বয়সের মেয়ে আপনাদের দিলে কোনো অসুবিধা নেই তো আচ্ছা আপনারা কীরকম কী টাকা দেবেন বলছেন আমাদের তো দশ হাজার করে নেয় হুম আর বাচ্চা বাচ্চা সামলাতে হলে কিন্তু ম্যাম বেশি দিতে হবে আচ্ছা তবুও দেখুন বাচ্চা মানে বুঝতেই তো পারছেন একটু তো বেশি দিতেই হবে ওখানে দুহাজারের একটু বেশি দেবেন আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ আমাদের যেটা এগ্রিমেন্ট পেপার আছে সেটা আমি হচ্ছে যে যাবে তার হাতে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আমি তাহলে তাকে জানিয়ে দিচ্ছি সে আপনার সাথে একটু কথা বলে নেবে হ্যাঁ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে পাঠিয়ে দিন তাহলে হুম ঠিক আছে